আমার শৈশব জীবনে স্কুল থেকে গিয়েছিলাম মুকুটমণিপুর জলাধার সে জলাধার গিয়েছিলাম একটা প্রাকৃতিক দৃশ্য সেচ বিভাগ যে জলাধারটি নির্বাচন করেছে নির্মাণ করেছে সেই জায়গাটি সেটা খুব একটা মানে স্মৃতির মধ্যে দিয়ে আমার আছে যেমন সেই পাহাড়ের থেকে বাঁধ দিয়ে যে বাঁধটি তৈরি করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ করেছে জলের স্রোতকে নিয়ন্ত্রণ করেছে এবং কৃষি দপ্তর সেই জল অসময়ে চাষবাসের জন্যে খরচ করছে এটা একটা খুব প্রয়োজনীয় জিনিস